আমার বাচ্চা স্কুলে ভর্তি করার জন্য প্রত্যেক বছরই ফি দিয়ে ভর্তি করতে হয় নাহলে স্কুলে ভর্তি নেবে না ভর্তি করার জন্য প্রায় টাকা লাগে চারশো টাকা করে লাগে প্রত্যেক মাসে মাসেও আবার টাকা দিতে হয় চারশো করে টাকা বছরেও টাকা দিতে হয় আবার মাসেও টাকা দিতে হয় এরকম টাকা দেওয়ার জন্য আমাদের অভাবের সংসার খুব কষ্ট হয় তাও টেনেটুনে মেয়ের স্কুলের ফিস আমরা ভর্তি করি তাতে আমাদের সংসারে টানটান করে চলতে হয় যাতে মেয়ের পড়াশোনায় কোন ক্ষতি না হয়